হ্যাঁ এই ব্যবসা ছাড়াও আমার যে যেসবগুলি যেসব করা করা উপযোগী মানে আমি যেসব করতে ভালোবাসি আর কি আমার পোলটির পোলট্রি যথেষ্ট যথেষ্ট নয় কারণ পোলট্রি শুধু তার পেছনে মানে ধরো অন্য কারোর কাছ থেকে নিচ্ছি আমি পোলট্রিটা কোনো সরকারি লোকের কাছ থেকে নিচ্ছি মানে সরকারি বলতে কী বলে ওই যে কোনো একটা কোম্পানি থেকে নিচ্ছি সেই পোলট্রিগুলো যথেষ্ট বড় করে যথেষ্ট ওজন দিয়ে তাদের খাবার খাইয়ে তাদের পেছনে কষ্ট করে সেগুলো দিচ্ছি এটা এটা আমার মতে ভালো নয় এটা এটা এটা ছাড়াও আমি সবসময় আমি মনে করি যে আমার একটা নিজের নিজের যেটা আছে পোলট্রির ফার্ম আছে আমি সেটা নিজে বাড়াবো বাড়িয়ে আমি অনেক কিছু অনেক যেসব মুরগি বোড়ালে মুরগির যেসব ছানা বাইরে কিনতে পাওয়া যায় সেই সব পুষে বা সেই সব খাইয়ে তাদের ভ্যাকসিন এমনি ইঞ্জেকশন অনেক রকমের ওষুধ টষুধ পাওয়া যায় সেগুলো কিনে খাইয়ে তাদের যথেষ্ট ওজনে বিক্রি করলে আমার মন বলে ওর থেকে অনেক টাকা পয়সা বা ওর থেকে অনেক কষ্ট কম আছে পোলট্রি মুরগি কী হয় পোলট্রিতে যেসব আছে কোনো কোনো ফার্মে আছে বা যেসব আমার ফার্মে হয় সেসব কী করা যায় কৌটো বেঁধে বা বাচ্চায় বেশি গরম পড়লে বাচ্চাগুলো মারা যায় বাচ্চা থেকে যখন বড় হয় তারা কোনো কোনো কারণে তাদের হয়তো কোনো ভ্যা ভ্যাকসিন কম পড়ে গিয়েছে বা কোনো ভ্যাকসিন বেশি হয়ে গিয়েছে তার জন্য তারা তারা কি ঠ্যাং এদিক ওদিক হয়ে যাচ্ছে বা একটু যেন উলটে যাচ্ছে এই কারণে তারা সেই পোলট্রি ফার্মের যেসব মালিকরা আছে তারা ওগুলো নেয় না তারা ফিরিয়ে দেয় সেগুলো আমাদের ঘাটতি থেকে যায় এগুলো এগুলো করা ঠিক না এইগুলো আমার মতে বোড়াল মুরগি বা আর বড় করে ঘর করে বোড়ালের মুরগি চাষ করে পোলট্রির থেকে বোড়াল মুরগি আমার মতে যেটা হয় সেটা অনেক ভালো বোড়াল মুরগি চাষ করা এটুকুই আমি আর কিছু বলতে চাই না